বাগান তৈরি আমার ছোটো থেকেই খুব ভালো লাগে কারণ বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ এবং ফুলের গাছ লাগানো হয় সেই ফুলে আমাদের প্রাকৃতিক পরিবেশের চারিদিকটা খুব সুমধুময় এবং গৌরবান্বিত করে তোলে এই ফুল গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশ তথা মানুষের মনের মধ্যে একটা খুব আনন্দময় ভরিয়ে তোলে ফুল শুধুমাত্র মানুষ নয় মানুষ তথা বিভিন্ন প্রাণী পশু পাখি ইত্যাদিরও খুব ভালো লাগে এই জন্য আমি চেয়েছিলাম যে আমার শখ আমার একটা বাগান তৈরি করানোর বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের টব এবং ফলের গাছ লাগানোর ইচ্ছা আছে এই ফলে আমার আম জাম লেবু আপেল আঙুর ইত্যাদি ফল হিসেবে আমি এই বাগানের মধ্যে লাগাতে চাই তাছাড়াও ওষধি গাছ হিসেবে নিম তুলসী ইত্যাদিও গাছ লাগাতে চাই এই গাছগুলো লাগিয়ে আমি আমার বাগানকে খুব একটা ভালো বাগানে পরিণত করতে চাই